আমি একটা বাচ্চার জন্যে বই কিনে এনেছিলাম বইটি খুব সুন্দর ছড়া ছিলো এবং বাচ্চাদের পড়তেও খুব সুন্দর ছড়া বাচ্চারা পড়লে খুব আনন্দ পায় সেই জন্যে এই বইটি কিনে এনেছিলাম বইটির দাম খুব বেশি ছিলো না কিন্তু বাচ্চারা ভালো লেখাপড়ার জন্যে বইটি খুব সুন্দর সেখানে বইয়ের পৃষ্ঠাগুলোও খুব মজবুত ছিলো